হ্যালো বো কে হ্যাঁ বলছি বলুন ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি বলুন

হ্যাঁ হ্যাঁ ও ওইটা একটু দেরি আছে তিন চার মাস মতন দেরি আছে তো আমরা বাচ্চাদেরকে সেভাবে প্রশিক্ষণ দিচ্ছি যাতে তারা ভালোভাবে পারে ও ওই জন্য একটু ডেটটা পিছানো হয়েছে ও হ্যাঁ বাচ্চাদের তো সেরকমভাবে প্রশিক্ষণ দেওয়া হয় নি তার জন্য টিচাররা আরও যা ভালো করে বেটার কোনো কিছু শিখাতে পারে সে জন্য তাদেরকে আর একটু ডেটটা পিছিয়ে দিয়েছি আমরা

হুম এগুলোই আছে আর সাংস্কৃতিক অনুষ্ঠান সন্ধে থেকে যেমন আবৃতি প্রতিযোগিতা আছে ড্রইং আছে তাৎক্ষণিক বক্তৃতা আছে এবার যে বাচ্চা যেটাতে দক্ষ সেটাই সে বাছে হুম হ্যাঁ না সবগুলো মিলিয়েই করে দিয়েছি তিনটা হুম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সবগুলো মিলিয়ে তিনটে করেছি হ্যাঁ কেউ হয়তো রা কেও হ্যাঁ কেউ হয়তো রানে দিলো আবৃতিতে দিলো আর একটা হয়তো ড্রইং বা তাৎক্ষণিক বক্তৃতা কিছু একটাতে দিল তা তিনটা হয়ে গেল হ্যাঁ স্কুলেই স্কুলের গ্রাউন্ড তো অনেক বড় আছে না এবার স্কুলেই তো হ্যাঁ সংস্কৃতিক অনুষ্ঠানের যে রুমটা আছে সেটাও ওর ওখানেই হবে আর না তাও অন্য কোথাও করতে গেলে আবার ভাড়া করতে হবে বা আলাদা কোনো প্যান্ডেল করতে হবে ওই জন্য আমরা ঠিক করেছি যে স্কুল গ্রাউন্ডেই করবো বিভিন্ন হ্যাঁ হ্যাঁ অবশ্যই তাদেরকে প্রাইজ দেওয়া হবে সংশাপত্রও দেওয়া হবে আর বাইরে থেকে আসবে যেমন বিভিন্ন গেস্টদের আমন্ত্রণ করা হয়েছে যেমন এমএলএ স্যার থাকবে বা অন্যান্য স্কুলের হেড টিচাররাও থাকবে তারাও আসছে হ্যাঁ হ্যাঁ আপনাদেরকে তো চিঠি পাঠানো হবে অভিভাববদের আসার জন্য একটা বাচ্চার সঙ্গে একটা গার্জেন আসবে আর গার্জেনদেরও টিফিনের ব্যবস্থা থাকবে বাচ্চাদের তো অবশ্যই থাকবে আর গার্জেনদেরও থাকবে এবারে একটা বাচ্চা একটা গার্জেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তো আপনার ছেলেটা তো ভালোই হ্যাঁ সব দিক থেকেই ভালো পড়াশোনাটাও ভালো করে আবার স্পোর্টসে আবৃতি এগুলো খুব ভালোই করে তো দেখুন আপনি বাড়িতেও একটু চেষ্টা করবেন যেন আরও ভালোভাবে করে আমরা তো স্কুলে চেষ্টা করছিই কিন্তু এবার আপনাকেও গার্জেন হিসেবে আরও চেষ্টা করতে হবে যেন ভালোভাবে আরও এগিয়ে যায় ছেলেটা হ্যাঁ হ্যাঁ আর আমাদের তো হ্যাঁ হ্যাঁ হুম হ্যাঁ হুম হুম আচ্ছা হ্যাঁ হ্যাঁ আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি ম্যাডামদের সাথে কথা বলে নিব এক একটা সাবজেক্ট এক একটা ম্যাডাম আছে তো তো এবার তাদের সবাই সবাই তো সব সাবজেক্ট নেওয়া হয় না এবার যে যেটা নেয় সেটা আমাদের যেমন আলোচনা হয় স্কুল থেকে ছুটি হওয়ার পর তখন একটা আলোচনা হয় যে কোন বাচ্চাটা দুর্বল কে কতটা ভালো পারলো না পারলো এগুলো নিয়ে হয় আর গার্জেন মিটিং তো হয় সেটা জানেন পরীক্ষার পর একটা গার্জেন মিটিং হয় তখন সেখানে তো থাকেই আপনারাও সমস্ত টিচারদেরই একসাথে পেয়ে যাবেন তো সেখানে কথা বলতে পারবেন অবশ্যই বাচ্চাদের সঙ্গে টিচাররা থাকবে সেখানে বলে নিবেন কথা আচ্ছা হ্যাঁ হ্যাঁ আচ্ছা হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হুম হুম আচ্ছা হুম হ্যাঁ ঠিক আছে আপনি সেভাবে তৈরি করুন বাচ্চাকে আমরা জানিয়ে দেবো ঠিক আছে হ্যাঁ